হ্যালো হ্যাঁ বলছিলাম আপনার যে গোডাউন আছে সবজির ওখানে বলছিলাম আর কি মানে সবজি মানে কীকমভাবে রাখা হয় আর কি মানে সবজি রাখুক হ্যাঁ ফুলকপি আলু টালু রাখুক আর কি এমনি পচে টচে যাবে না তো হ্যাঁ চাষ তো মানে অনেকটা তো তাহলে সেরকমভাবে রাখা হলে ভালো হত আর কি কোনো আচ্ছা বুকটা কি আপনার এখানে আগাম করতে হয় না কি